ভারতে আমি এবং আমার বন্ধু বান্ধব অনেক জায়গায় বাইকে করে ঘুরছে গেছি আমি এবং আমি তার সাথে আমি একা যাই নি আমরা দুটো বন্দুকে নিয়ে গিয়েছিলাম যেমন অযোধ্যা মুকুটমণিপুর এইসব জায়গা আমি ঘুরতে গিয়ে খুবই আনন্দ উপভোগ করেছিলাম এবং আমার একটি জায়গা যাওয়া হয় নি এবং সে জায়গাটা আমার খুবই পছন্দের আমি যেতে চাই যেমন শীঘ্রই যেতে চাই আমার খুব পছন্দ লাগে যেমন দীঘা আমার যাওয়া হয় নি সেটা আমি চাই যেন খুব শিগগিরি যেতে পারি এবং এই জন্যই আমি সেখানে যেতে চাই কারণ দীঘার সমুদ্রের যে জোয়ার ও ভাঁটাটা সে জোয়ার ভাঁটাটা দেখতে চাই এবং সেই সমুদ্রের যে ঢেউ এবং সেই সেখানে নতুন নতুন মাছ সমুদ্রের সে মৎসও আমি দেখতে চাই এবং সেখানের যে সমুদ্রে ঘাটের পাশে যে পাথরগুলো বড়ো বড়ো রাখা থাকে সেইটিও দেকতে চাই এবং সেই দীঘার সমুদ্রের পাশে একটু দূরে একটি পার্ক আছে সেই পার্কটার নাম আমি অনেক শুনেছি সবারের মুখে মুখে সে পার্কটিও আমি দেখতে চাই এবং সে পার্কটির দেখতে কেন পার্কটির ভিতর ঢুকে যেন ঢুকতে চাই এবং ঢুকে এসে পার্কটি খুব ভালো ভালো পর্যবেক্ষণ করতে পারি এও ও এবং ভালোভাবে দেখতে চাই এবং আমি রেকমেন্ড করবো এই জায়গাগুলি আমি দীঘা ও মুকুটমণিপুর নয় আমি দীঘা ও অযোধ্যাটা রেকমেন্ড করি এবং আমি আমার বন্ধু বান্ধবদেরকে বলেছি এই দীঘা ও অযোধ্যাটা খুব সুন্দর অযোধ্যা এই যে পাহাড় আছে এবং যে ঝর্ণা আছে এবং দীঘায় সমুদ্র পার্ক এসব জায়গাগুলো খুব সুন্দর দেখতে খুবই ভালো লাগে সেই জন্য আমি সবাইকে বলি এবং বন্ধু বান্ধবদেরকে বলেছি এসব জায়গাগুলো ঘুরে আসতে